আমরা যেহেতু গ্রাম অঞ্চলের এলাকা সেই জন্য আমাদের এখানে এখানকার চারপাশের গাছপালা এই সবের চারিদিকে ভর্তি এছাড়াও আমরা গাছ লাগাতে খুব ভালোবাসি আমাদের এখানে গ্রামে বিশ্ব দিবস হিসেবে পালন করা হয় এ ছাড়াও তখন সবাই মিলে আমরা একসাথে গাছ লাগানোর ব্যবস্থা করে থাকি সেখানে সবাই গাছ লাগানো হয় এ ছাড়াও বন কাটার সম্পর্কে বলতে আমাদের এখানে একটু বন জঙ্গল রয়েছে সেখানে যাতে মানুষ বনের গাছ কেটে নিয়ে না যেতে পারে তার জন্য লোকাল পুলিশ স্টাফ তো আছে এ ছাড়াও গ্রামীণ মহিলারা দশ জন মিলে গ্রুপ তৈরি করে তাকে আমরা দেখাশোনা করি যাতে বনের গাছ কেটে নেওয়া হয় সেদিকে আমরা লক্ষ্য করি